হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আসুন আসুন আসুন চল্লিশ টাকা হুম ওটা তো পঞ্চাশ টাকা হুম বাসমতী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটার দাম হচ্ছে ফর্টি ফোর ইয়ে চুয়াল্লিশ হুম আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম বলেন কালকে হ্যাঁ হ্যাঁ আছে কালকেও পঞ্চাশ

আচ্ছা আচ্ছা হুম হুম হুম আপনি কি এখনই নেবেন হুম হুম বলেন হুম হুম ভোগ চাল হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে ওটা তো একশো কুড়ি

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম হুম হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম হুম আচ্ছা